ওজন বাড়ানোর জন্য আমার গ্রামের জনপ্রিয় কিছু ঘরোয়া প্রতিকার হল প্রতিদিন ফ্যানভাত খেতে হবে সাথে আলুসেদ্ধ মেখে খেতে হয় আর তার উপর থেকে একটুখানি ঘি নিয়ে খেলে আরো ভালো আলুর তরকারি বেশি বেশি করে খেতে হবে সবাই বলে রাত্রেবেলা ভাত খেলে শরীর মোটা হয় তাহলে সেই হিসাবে যদি প্রতিদিন রাত্রে ভাত খাওয়া যায় তাহলে ওজন নিশ্চয়ই বাড়বে আর ফ্যানভাত তো সবার ভালোই লাগে ফ্যানভাতও যদি কেউ খায় তাহলে সে তার ওজন বেড়ে যাবে তাই বলতে গেলে দুপুরে রাত্রে জলখাবারে ভাত খেলেই ওজন বেড়ে যাবে